না আমি ইউএফও লক্ষ্য করিনি কিন্তু আমি এর কথা অনেক বইয়ে পড়েছি বা শুনেছি এই গ্রহের সম্পর্কে এখা এটা একটা যান এই যানে নাকি এলিয়েনরা আসা যাওয়া করে এইরকম নানা রকমের তথ্য আমি গুগলে বা বইয়েও দেখেছি তবে এদের জীবন সম্পর্কে এখনও সেরকম কোনো বিস্তারিত জানা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কেননা এদের যে জীবন আছে বা পৃথিবীর গ্রহের মানুষদের মতো এরা যে একটা আলাদা জগতে বাস করে সেই সমস্ত ব্যাপারে আমি এখনও পর্যন্ত মতামত ঠিক করে খুঁজে পাইনি কিন্তু অন্য অন্যান্য বইয়ে এদের কিছু কিছু সম্পর্কে জীবনের নানা রকম জিনিসের সম্পর্কে খোঁজ পেয়েছি কিন্তু ঠিক ঠিক আমার এখনও জানা সম্ভব হয়নি তাই এর জীবন সম্পর্কে মতামত আমার কাছে এখনও অবিশ্বাস্য